হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম আপনি জিৎ মিত্র বলছেন হ্যাঁ হ্যাঁ দাদা আমি বলছিলাম কালকে আমি আপনার দোকানে গিয়েছিলাম ঠিক আছে আপনার দোকান থেকে কালকে মিষ্টি দই নিয়েছিলাম ঠিক আছে তো আপনার মিষ্টি দইটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে তো আপনার দোকানের বাইরে সেই আপনার ফোন ফোনের নম্বরটা দেওয়া ছিল তো সেইখান থেকে আমি আপনার নাম্বারটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ দাদা বলছিলাম কি আমার বাড়িতে কিছুদিন পর না মানে একটা অনুষ্ঠান আছে ঠিক আছে দাদা তো ওইখানে আমি ভাবছিলাম যে আমাদের বাড়িতে ওই দইটা বানিয়ে বানাব তো আপনি একটু বলতে পারবেন যে আপনি দইটা বানান কী করে না দাদা আপনি যদি একটু আমাকে বলতেন না তাহলে ভালো হতো তাহলে অনুষ্ঠানের দিনে আমি দইটা বানিয়ে আমাদের আমাদের যতগুলো গেস্ট আসত মানে যত গুলো যত জন আসত অনুষ্ঠানে তাদের সকলকে আমি ওই দইটা খাওয়াতাম না দাদা আপনার আপনার কাছে আমি অনুরোধ করছি দাদা একটু আমাকে রেসিপিটা বলে দিলে আপনার ভালো ছিল দাদা আচ্ছা দাদা তো বলছিলাম অনুষ্ঠানের জন্যে যে হিসাবে দইটা লাগবে ঠিক আছে ওই জন্যে একটু মানে দামটা একটু বেশি পড়ে যেত তো তাই আমি ভাবলাম যে আমি বাড়িতেই বানিয়ে নেব তো অনুষ্ঠানে সকলকে খাওয়ানোও হয়ে যাবে আর আমার রেসিপিটা শেখাও হয়ে যাবে না দাদা আপনার কাছে অনুরোধ করছিলাম যদি আপনি একটু আমাকে বলে দিতেন তাহলে অনেক ভালো হতো অনেক উপকার হতো আপনার একটু বলে দিন না দাদা ঠিক আছে দাদা তাহলে আমি আপনার দই লাগলে আমি আপনার দোকানে চলে যাব ঠিক আছে দাদা আমি পনেরো তারিখে হয়তো আসতে পারি আমার অনেকটাই লাগবে আমি ওইখানে গিয়ে নিয়ে তখন আপনার সাথে কথা বলে নেব মোটামুটি দাদা তিরিশ হাঁড়ি লাগবে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ